মিডিয়া হচ্ছে এমন একটা সংস্থা যা ভারতের যে কোনও প্রান্তের থেকে বা যে কোনও জায়গা থেকে খবর আমাদের কাছে পৌঁছে দেয় টিভি টিভির মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কিছু কিছু মিডিয়া আছে যা কখনো কখনো ভুল তথ্যও দিয়ে থাকে আবার কখনো কখনো সঠিক তথ্যও দিয়ে থাকে মানে দু তিন মাস আগে তামিলনাড়ুতে খবর এসেছিল যে ঝাড়খণ্ডবাসীদের ঝাড়খণ্ডবাসীদের ঝাড়খণ্ডবাসী বা হিন্দিভাষীদের মেরে ফেলা হচ্ছে কিন্তু সেটা সঠিক তথ্য ছিল না সেই তথ্যটি মনীশ কশ্যপ তত মনীশ কশ্যপ সংবাদ থেকে এসেছিল ভুল তথ্যটি তাই এখন মনীশ কশ্যপকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাই কিছু কিছু সংবাদ ভুল তথ্যও দিয়ে থাকে আর আমি অবগত চ্যা চ্যানেল বলতে এবিপি আনন্দ বাংলা সংবাদ ডিডি বাংলা নিউজে জেনে থাকি